আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটি হল আমার মা কারণ আমার যখনই কোনো জিনিসের দরকার পড়ে তখনই আমার মাকে বললে সেটা উনি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন আমার যাতে কখনই কোনো অসুবিধা না হয় সে সে দিকটা সব সময় দেখেন আমার মা শরীর যাতে সুস্থ থাকে এবং আমি আমার যাতে খেয়াল খেয়াল রাখি অসুখ না হয় সেদিকটাও খেয়াল করেন আমার মা যদি অসুখ হয় তাহলে ডাক্তারকে দেখানো ওষুধপত্র কেনা সেদিকটাও কিন্তু ব্যবস্থা করেন আমার মা কখনও যদি টাকা পয়সার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে আমার আমি আমার মাকে সাহায্য করি সাহায্যের জন্য বলি তিনি সাহায্য করেন পুজোর সময় বা কোনো অনুষ্ঠানের সময় নতুন জামাকাপড় আনা বা নতুন নতুন কিছু কিনে দেওয়ার জন্য আমার মাকেই বলি অনেক সময় আমার এমন অনেক কথা আসে মাথায় যেটা আমি কাউকে বলতে পারি না এমনকি আমার বন্ধু বান্ধবদেরও বলতে পারি না সেই কথা কিন্তু আমি অনায়াসেই আমি আমার মাকে বলতে পারি কারণ আমার মনে হয় মাকে বললে উনি সব সমস্যার সমাধান করে দেন সেই জন্য আমার মনে হয় এই পৃথিবীতে সবথেকে দামী হচ্ছেন আমার মা মায়ের যদি শরীর খারাপ হয় তখন সব থেকে মন খারাপ কিন্তু আমারই হয় তখন আমি বুঝতে পারি না যে আমি কী করব কীভাবে মাকে ভালো রাখব মাকে নতুন নতুন জিনিস কীভাবে উপহার দেব সেই দিকটাও কিন্তু আমার মাথায় সবসময় ঘোরে যে মাকে আগামী দিনে কীভাবে খুশিতে রাখব